হ্যাঁ হ্যাঁ আমি বিজয়েশ বলছিলাম বিজয়েশ দাশগুপ্ত কোথা থেকে আমি এখানেই তো এসেছি আপনাদের এখানেই এসেছি আমি ঘুরতে এসেছি আপনাদের এখানে আপ আ আসানসোলে আসানসোলে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমি ওই এতে উঠেছি আপনার ইস্পাতে উঠেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুলিশ লাইনের ওখানেই না এখানকার এখানের এখানকার যা যেসব বাসিন্দারা বাস করছেন আর কি মানে কী ধরনের কোন কোন ধর্মের মানুষ এখানে বাস করেন বা কী কী এখানে উৎসব অনুষ্ঠান হয় সেই সব ব্যাপার নিয়ে আমি আপনার কাছে জানতে চাইছি

আমি এখানে আর দু তিন দিন থাকবো দু তিন দিন থাকবো আচ্ছা আচ্ছা ড্যামে কতটা কতক্ষণ রাস্তা আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা

হুম আমি আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলাম যে কী কোন কোন সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন আচ্ছা আচ্ছা আমার নাম বিজয়েশ আমি না আমি তো আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি হুম হুম ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ধন্যবাদ